মাছ ধরতে গিয়ে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন বাঘ কুমির এদের হাত থেকে বাঁচার জন্য আমাদের মরীয়া হয়ে লড়তে হয় বাঁচতে হয় মাছ ধরতে গিয়ে আমাদের সমস্যায় পড়তে হয় তাদের সঙ্গে লড়াই করে বিভিন্ন কলা কৌশল করে তাদের হাত থেকে বেঁচে আসতে হয় মাছ ধরতে গিয়ে তাদের আমাদের বহু সমস্যার সম্মুখীন হয়ে তাদের সঙ্গে লড়াই করে ফিরে আসতে হয় কখনও কখনও ঘূর্ণি ঝড়ের হাতে পড়তে হয় ঘূর্ণি ঝড় নৌকায় করে ঘূর্ণিঝড়ের মুখে সম্মুখীন পড়তে হয় ঘূর্ণিঝড়ে কোনো ক্রমে আমরা মরীয়া হয়ে ফিরে আসতে হয় বিভিন্ন ঝড় ঝাপটা থেকে আমদের বাঁচতে হয় কিন্তু এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে গিয়ে নৌকাডুবি করে নৌকা ডুবি হয় বহু কষ্টে সাঁতার কেটে বহু চেষ্টা করে আমাদের উপরে উঠতে হয় নদীতে প্রচণ্ড ঢেউ ওঠে সেই ঢেউয়ের মোকাবিলা করতে গিয়ে আমাদের প্রাণ যায় যায় অবস্থা কিন্তু এখন যে পরিস্থিতি আমাদের পড়তে হয় এই এই পরিস্থিতি আমাদের কী ভাবে কাটিয়ে আসতে হয় সমুদ্রে প্রচণ্ড ঢেউ প্রচণ্ড ঝড় উঠলে

খুবই অসুবিধা হয় তার মাঝখানে আমরা

আসতে হয় কিন্তু কখনোই সমুদ্রের মাঝখানে মোকাবিলা করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন পড়তে হয় মাঝ পথে আমাদের ঝড় পরিস্থিতিতে ফিরে আসতে হয় আপনার ও মোকাবিলা ঝড় বৃষ্টি ঝড় ঝাপটা সঁতার কেটে আমাদের কুলেই আসতে হয়